হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার বলছিলাম যে আমি কিছু ফটো তুলতাম আপনি এটা কি স্টুডিও বলছেন তা মোটামুটি আমার চল্লিশটা মতো ফটো লাগত তা চল্লিশ থেকে পঞ্চাশটা কত টাকা পড়বে যদি চল্লিশটা নিই কত টাকা পড়বে আর পঞ্চাশটা নিলে কত টাকা পড়বে

আশি টাকা যদি আমি চল্লিশটা নিই তা পঞ্চাশ টাকায় কি করা যাবে না আচ্ছা তা আমি কি আপনার স্টুডিওতে গিয়ে আমি কি দেখতে পারি আপনার ও ফটোগুলো কোয়ালিটি কীরকম কোথায় যেন বললেন ওই রাজ কলেজের কো কোথায় বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন কি খোলা আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মিডিয়াম সাইজের করব ঠিক আছে ঠিক আছে